হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ বলুন আমার কাছে একটা জৈব সার আছে নতুন হ্যাঁ ওই জৈব সারটা যদি আপনি ব্যবহার করেন এতে মাটির জলধারণ ক্ষমতাটা একটু বাড়িয়ে দেয় আর চট করে জলটা অ্যাবজর্বড হয়ে যায়না এবং ফলনটা আপনি ভালো পান পাবেন এবং ইউরিয়ার পরিমাণ জমিতেও অনেক কম লাগে আর আপনি এটা জানেন যে ইউরিয়া যদি মাটিতে কম ব্যবহার করা যায় তাতে মাটির গুনাগুনটা ঠিক থাকে হম হম হম একদম আপনি এক কাজ করুন কতটা জমি চাষ করেন কতটা আলু চাষ করেন আপনি মাটিটা যদি পারেন অল্প একটু পলিথিনে করে দেখবেন নিয়ে চলে আসুন আদারওয়াইস আপনি একটা ডেট করুন আপনার ওখানে দু পাঁচজন চাষি থাকবে আমি বসে আলোচনা করে একদিন দেখিয়ে দিয়ে আসবো প্র্যাক্টিক্যালি টেস্ট করে দেখিয়ে দিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আপনি একটা জিনিস করুন যেকোনো দিন আপনি কল করে আসবেন ফোন করলে আমি টাইমটা বলে দেবো বিকেলের দিকটা আমি সচরাচর থাকি সকালে মার্কেটে বেরিয়ে যাই আপনি আমাকে বিকেলের দিকটা পাবেন ওই সারেপাঁচটা ছয়টার পর থেকে অল্প একটু দশ ছাব্বিশ আপনি দিতে পারেন যেটা অর্থাৎ যে দশ ছাব্বিশটা আমরা ব্যবহার করি ন্যাচারালি তার ওয়ান ফিফথ অর্থাৎ পাঁচ ভাগের একভাগ একটা মাটিতে যে পরিমাণ রাসায়নিক সারটা লাগে যে পরিমাণ জৈব সারটা লাগে রাসায়নিক সার দিতে দিতে তার জমিটার গুনাগুনটা অনেক নষ্ট হয়ে যায় এতে আস্তে আস্তে যাবে এবারে ওয়ান ফিফথ দেবেন এরপরের বারে আরও কমে যাবে এরপরে আমি আপনাদেরকে ওপেন ডিসকাস করব আপনি জনা দশ বারো চাষিকে ডেকে রাখুন একটা নির্দিষ্ট ডেট করে অ্যাস সুন আসব যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ আমি যথেষ্ট যথেষ্ট যথেষ্ট হ্যাঁ হ্যাঁ ওইরকম করে আমাকে একটু অ্যাডভান্স অন্তত জানিয়ে দেবেন চারটে দিন আগে আমাদের তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে তো চারটে দিন আগে জানিয়ে দেবেন কোন টাইমটায় গেলে আপনার ওখানে চাষিদের সঙ্গে বসে একটু কথা বলা যাবে বা আলোচনা করা যাবে সেই টাইমটা আমাকে একটু জানাবেন হ্যাঁ ঠিক আছে খুব ভালো খুব ভালো কথা ঠিক আছে আমি রাখছি আপনি এসে কথা বলুন হ্যাঁ আমার সঙ্গে কনট্যাক্ট করে নেবেন ফোনে যোগাযোগ করুন আমি বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে